আমি রান্না করতে খুব ভালোবাসি তাই আমি প্রত্যেকদিন চার পাঁচরকমের তরকারি করার জন্য রেডি হই আমি আলু পোস্ত সবকিছুই রান্না করতে পারি আলু পোস্ত মাছের ঝাল ডাল সবই পারি কিন্তু এঁচোড় রান্নাটা পারি না তাই আমি শাশুড়িমাকে জিজ্ঞাসা করে এঁচোড়ের তরকারিটা রান্না করার চেষ্টা করি সে বলে যে প্রথমে এঁচোড়টাকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে সিদ্ধ করে নিবি তারপরে এঁচোড়ে যা যা মসলা লাগে আদা রসুন পেঁয়াজ সবকিছু বেটে পেঁয়াজ কুচিয়ে টমেটো ধনেপাতা সবকিছু রেডি করে নিয়ে বসি দিয়ে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে আদা রসুন পেঁয়াজটাকে ভালো করে ভেজে টমেটো ধনেপাতাটাকে ভালো করে দিয়ে কষে এঁচোড়ের তরকারিটাকে আমি রান্না করার চেষ্টা করি আমি জানি না কত সময় আমার লাগে